মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ কাজী নজরুল ইসলাম উপরের লাইনগুলি যথার্থভাবে খুবই তাৎপর্যপূর্ণ আমাদের দেশ ভারতবর্ষ গণতান্ত্রিক ও সর্ব ধর্ম সমন্বয়ে সম্পূর্ণ একটি দেশ এখানে বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রান্তে বিভিন্ন এলাকায় নানা ধর্ম নানা সম্প্রদায় নানা গোষ্ঠী দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করে আছেন আমাদের পশ্চিমবঙ্গ একটি রাজ্য যেখানে একইভাবে নানা গোষ্ঠী ধর্ম একসঙ্গে বাস করে আছেন যেখানে একে অপরকে সাহায্য করার জন্য সবসময় এগিয়ে থাকে এখানে আছে নানা ধরনের উপাসনাস্থল সবাই নিজের মতো করে উৎসব পালন করে এবং একে অন্যের উৎসবে অংশগ্রহণও করে কেউ কাউকে কোনোরকমভাবে সেভাবে বাধার সৃষ্টি করে না কিন্তু ভালোর মধ্যেই থাকে খারাপের অবস্থান কিছু সুযোগ সন্ধানী ব্যক্তি বিভিন্ন প্ররোচনায় একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত করতে চায় এখানের সজাগ ব্যক্তিগণ ও প্রশাসন সেদিকে নজর দেওয়ায় তেমনভাবে কোনো খারাপ প্রভাব এখনও পর্যন্ত সেভাবে পড়েনি